হ্যাঁ হ্যালো হ্যাঁ বল কেমন আছো আচ্ছা বেশ বেশ চলে এসো তা হলে ভালোই হবে অনেক দিন দেখাও হয়নি আসোওনি অনেক দিন হ্যাঁ ঠিক আছে গুবলুকে নিয়ে হ্যাঁ আমি এলাম এই পরশু নাগাদ আচ্ছা কী খাবে বল রাতে তা হলে রাতের জন্য তা তোমাকে আর কিনে আনতে হবে না আমিই বাজার থেকে তোমার দাদকে আনা করাব আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ সে তো করব সে তো রান্না তোমাকে কেন করতে হবে এসে আর আমি বলছিলাম যে জিনিসগুলোও আমি বাজার থেকে এনে নিচ্ছি তোমাকে আর কষ্ট করে আনতে হবে না আচ্ছা বেশ তা হলে তুমি কিনেই আনো আমি তা হলে আর কী খাবে বল শুধু পটলের দোরমা না আরও কিছু ভাজাভাজি করব হ্যাঁ আচ্ছা রুটি ঠিক আছে রুটি তো করব হ্যাঁ কটা নাগাদ পৌঁছাবে তোমরা হ্যাঁ না জিনিসগুলো যখন আনবে বলছ তা হলে একটু তাড়াতাড়িই আসার চেষ্টা কর কারণ কি রান্নাটাও করতে হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো বটে সে তো বটে না ওকেও আজকে তাড়াতাড়ি চলে আসতে বল

আচ্ছা আচ্ছা হ্যাঁ তা হলে তাই হোক কর তুমি আমাকে জানাও আর সে রকম হলে আমি তো বলছি আমি এমনিই তো বলছি কিনব তুমিই বারণ করছো আচ্ছা ঠিক আছে হ্যাঁ তোমার দাদাকেও তা হলে আজ তাড়াতাড়ি চলে আসতে বলব আর অতনুকেও বল অত অফিস করতে হবে না তাড়াতাড়ি যাতে চলে আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সাবধানে এসো হ্যাঁ চল রাখছি